হ্যালো হ্যাঁ দাদা ভালো আছেন হ্যাঁ বলছি মেয়ে কেমন পড়াশোনা করছে রেজাল্ট তাহলে ভালো রেজাল্ট ভালো করে নি কার কাছে কী বলছেন সেই বলছি তো কার কাছে কী বলছেন একই ব্যাপার আজকাল তো এই নিয়েই পড়ে আছে না কিছু বললে একটু মুখটা চাপ হয়ে গেলো একটু ভারী করে আছে কী বলবো আজকালের ছেলে মেয়েদের বেশি কিছু তো বলাও যাবে না তবু দেখছি মা আমি পড়তে বসছি দেখলাম যেই দেখতে পাচ্ছে একটু এদিকে গেছি ব্যাস মোবাইল নিয়ে খেলছে ইউটিউবে কতো কি দেখছে কার্টুন দেখছে কোনো সময় দেখতে পাচ্ছি বন্ধুদের সঙ্গে ফেসবুকে গল্প হচ্ছে কোনো সময় দেখছি এই হচ্ছে ওই বিভিন্ন রকম ব্যস্ত আমরা যেগুলো জানি না ওরা সেগুলোতে খুব মানে ব্যস্ততা যখনই বলছি পড়াশোনা করে রেজাল্ট যখনই আসবে ও দেখে নেবে রেজাল্ট ভালোই করবো দেখে নেবে যখন রেজাল্ট হাতে পাচ্ছি তখন আর তখন আর দেখতে পাচ্ছি নে এবারে অঙ্কে ওই তো একশো মানে একশোতে পেয়েছে মাত্র কতো পঞ্চাশ এই তো অবস্থা হ্যাঁ তাহলে কী বলবো এসব আজকালের ছেলেমেয়েদের না না না যখন আর পাঁচটা হুম হ্যাঁ ওটা তো একশো বার ও বাবা ও এখন তো হ্যাঁ সেটা হচ্চে সে তার সঙ্গে মান সম্মানটাও তো যাচ্ছে ওটা বলবেন না তার সঙ্গে আমাদের মাথাটা তো নিচু হচ্চে তাই নয় কি ধরুন আর যখন পাঁচটা বাচ্চা ভালো রেজাল্ট করচে তখন আমরা কী বলবো কিছু বলার আছে সেখানে আমাদের কিছু বলার নেই হুম

সে তো অবশ্যই হ্যাঁ ওই জন্য তো বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা তো চাইছি ছেলেমেয়েরা ভালো হ্যাঁ ঠিক আছে ভালো থাকুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন